আমি একটা হেডফোন কিনেছিলাম নয়েসের হেডফোন ভি এস হান্ড্রেড হেডফোনটা খুবই ভালো হেডফোন হেডফোনটার ব্যাটারি ব্যাক আপ খুব ভালো এবং চার্জও ভালো থাকে এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো আর হেডফোনটা আমার খুবই পছন্দের একটা হেডফোন হেডফোনটা নিয়ে আমার খুব ভালো লেগেছে